এই যে খবরগুলো শুনি আমরা যে বড় বড় ব্যবসায়ী তাদের নিয়ে খবর শুন আর হচ্ছে খবর চলছে খবর শুনছি ওই সব খবরগুলো আমাদের শোনার তো কোনো প্রয়োজন নেই ছোটখাটো ব্যবসায়ীদের নিয়ে খবর দিলে সেটাই আমাদের শোনার দরকার হয় আমরা তো চাষি মানুষ আমরা এই ধরুন সবজি চাষ করেছি এই সবজিটা কোথায় নিয়ে গেলে আমরা বাজার ভালো পাব কোথায় গেলে ভালে ভালো বিক্রি করা যাবে এই সব খবরগুলো এলে আমাদের পক্ষে সুবিধা হয় তা নাহলে আমাদের এখানে মার্কেটে বিক্রি করে আমরা তো লস খেয়ে যাচ্ছি আমরা তো লাভবান হতে পারছি না আমাদের তো ব্যবসায়ী স্বাস্থ্য বন্ধ করে দেওয়ার এ হয়ে যাচ্ছে পর পর যদি এরকম লস করতে থাকে তাহলে কত আমরা সামলাব যেই জন্যে এই এই সব খবরগুলো হলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় আর এই বড় বড় ব্যবসায়ীদের খবর নিয়ে আমাদের কোনো লাভ হবে না ধরুন এই যে চাকরি বাকরি কিছু ছেলেদের জন্যে হচ্ছে তারা পাচ্ছে কিছু কিছু ছেলে পাচ্ছে পায়নি যে তা নয় পাচ্ছে তারাও কিছু চাকরিপত্র পাচ্ছে কিন্তু আমারা যে চাষি মানুষ আমাদের যেগুলো দরকার সেগুলো তো আমরা পাচ্ছি না তার পরে দিনের পর দিন দেখা যাচ্ছে দ্রব্য মূল্যর দাম বেড়ে যাচ্ছে বলতে যেমন ধরুন মুদিখানা বাজার সে তেল হলুদ লংকা দিনের পর দিন হেবি বাজার হয়ে যাচ্ছে এগুলো তো আমাদের চাষের নয় আমাদের তো সবজি চাষ ওগুলো আমাদের যদি চাষের জিনিস হতো তাহলে আমরা লাভবান হতে পারতাম কিন্তু এগুলো হচ্ছে কারা আমাদের সরকার বাড়িয়ে দিচ্ছে সরকার না বাড়ালে এই বাজার এত হচ্ছে এগুলো তো সরকার কোনো প্রতিবাদ করছে না তাহলে আমরা কীভাবে সংসারটাকে ম্যানেজ করব আমাদের এই ছোটখাটো ব্যবসায়ীদের মধ্যে যদি এই সব খবরগুলো পাওয়া যায় যে কোন বাজারে গেলে সুবিধা হবে কোথায় পেঁয়াজটা ভালো বিক্রি হবে এই সব খবরগুলো পেলে বা সার যে হারে দাম বাড়ছে এই সারের দামগুলো যা অতিরিক্ত হয়ে যাচ্ছে আমরা তো সার যেখানে পাঁচ কিলো লাগত সেখানে দু কিলো দিয়ে ম্যানেজ করছি তাতে কী আমাদের চাষ ভালো হবে হবে না এই জন্যে এই সব খবরগুলো জানার দরকার হয়